হ্যালো এটা কি জুতো দোকান জুতো দোকান আচ্ছা কখন খোলা থাকে সারাদিন আমার একটা নাতির জন্যে জুতো নেব আচ্ছা কেডস নেব কেডস আচ্ছা ওই আট নম্বর আচ্ছা আট নম্বর বলেছি আর কীরকম দাম পড়বে কীরকম দাম পড়বে দুশো টাকা কম জম হবে না হ্যাঁ একই দাম ও ও এক দাম আচ্ছা তাহলে আমি চারটের সময় যাব আচ্ছা দোকানে কি ভিড় হয় ও আচ্ছা আর ব বর্ষার জুতো পাওয়া যাবে

বর্ষার জুতো হাওয়াই চপ্পল নেব ও আমি বয়স্কদের আচ্ছা আমি আচ্ছা আমি ওর দোকানে গিয়ে কথাবার্তা করব